আমার গ্রামে খোলা মল ত্যাগের আগে ছিলো খোলা মল ত্যাগই সাধারণে মানে করতো কিন্তু এর বিভিন্ন রকমের অসুবিধা ছিলো যেমন খোলা জায়গায় মলত্যাগ করলে অনেক রোগ জীবাণু ছড়াতো অ্যাঁ তো তাতে ওই মশা মাছি বসতো সেই মশা মাছি আবার এই মানুষের খাবারে গিয়ে বসতো তারপরে হয়তো কেউ খোলা জায়গায় বসে মল ত্যাগ করছে সেই তার পাশ দিয়েই হয়তো আমাকে হেঁটে চলে যেতে হচ্ছে তখন তারও যেরকম একটা অসুবিধার ব্যাপার আমারও অসুবিধার ব্যাপার খোলা জায়গায় মল ত্যাগ করাটা তো ঠিক নয় এই অসুবিদাগুলো আমাদের তখন ভীষণ ছিলো এখন যেটা নেই আর তবে ওই আরও বিভিন্ন রকমের অসুবিধা ছিলো এই যেমন রাত্রিবেলাতে মানুষের হয়তো বলা তো যায় না কার কখন মল ত্যাগ করার দরকার হবে রাত্রিবেলাতে এ যদি কারো মল ত্যাগ করার ইয়ে হতো তার তখন ওই মাঠের মধ্যে গিয়ে মল ত্যাগ করতে গেলে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন রকমের পোকা মাকড় সাপ এসব তো থাকেই এই সবের ব্যাপার আছে তারপরে কোনো হয়তো শেয়ালের কাছাকাছি পড়ে গেলো এই রকম আর কী বিভিন্ন রকমের অসুবিধা ছিলো